পশ্চিমবঙ্গের সংস্কৃতি বাইরের সংস্কৃতির দ্বারা তো প্রভাবিত হয়েইছে সেটা বলাই বাহুল্য পশ্চিমবঙ্গের যে নিজস্ব সংস্কৃতি যে ধ্রুপদি বা লোক লোকজ বা আঞ্চলিক যে সংস্কৃতি রয়েছে সেটা অনেক কিছু দ্বারা সমৃদ্ধ কিন্তু বর্তমানে সময়ের অগ্রগতি বা বিজ্ঞানের এবং প্রযুক্তির অগ্রগতির ফলাফল হিসাবে আমরা দেখতে পাই যে পশ্চিমীকরণ বা পশ্চিমী দেশের যেসব আদবকায়দা সেই ধরনের আদবকায়দা অনুকরণ এবং অনুসরণ করার চেষ্টা করে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা তারা তাদের সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়েছে এখন বাংলায় বসবাসকারী মানুষরা যদি পশ্চিমের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলে তাহলে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে সেটা অনেকটাই প্রভাব ফেলে এবং তা পশ্চিমবঙ্গের সংস্কৃতির পক্ষে কিছুটা হানিকারকও